আমাদের এলাকায় জীবিকারী মানুষজন শিল্প ও কারুশিল্প দিয়ে কাজটা হলো যে নানান ধরনের হাতের কাজ হাতের কাজ মানে পেন্টিং যেমন পেন্টিংটা হলো কেউ ঘরে বসে পেন্টিং করে নিজের ইনকামের জন্যে পেন্টিংটা করে ওরা সেল করবে সেল করার পর ওরা অনেক কিছু করতে পারে নিজের বাড়ি যেমন আমাদের এইখানে আছে যে মাটির ভাড় বা অনেক কিছু তৈরি হয় গয়না ফয়না মাটি দিয়ে নানান ধরনের শিল্প তৈরি হয় তারা বাড়িতে নিজেই কাজ করে কাজ করে ওদের বিক্রি করে বিক্রি করে নিজেদের সংসার চালায় এবং হাতের কাজের মধ্যে আছে শাড়ি শাড়িতে নানান ধরনের সুতো দিয়ে ডিজাইন আঁকা হয় এইগুলো এঁকে ওরা সব কিছু করে এদেরকে আমরা ওই দেখেছি যে এরা অনেক কষ্ট করে মানে বাড়িতে অনেক কষ্ট করে কষ্ট করে এগুলো মানে বানায় বানিয়ে তাদের সেল করে সেল করার পর তারা যা টাকা পায় তাদের সংসার চালায় তাই জন্য এদের আমরা খুব ভালো চোখে দেখতে পাই কেননা এরা অনেক কষ্ট করে নিজের জীবনটাকে কাটায়